হ্যাঁ তপনদা বলুন আপনার কাছে হ্যাঁ আপনার কাছে যে মালের অর্ডার দিয়েছিলাম সেটার কী হল মাল বলছি মাল আমাদের সবজি ফুলকপি আলু বাঁধাকপি মনে নেই

ওটা লিখে রাখুন আমি যেটা বলছি ফুলকপি লাগবে ফুলকপি লাগবে প্রায় ওটা এক টনের কাছাকাছি আর আলু হচ্ছে এ দুশো বস্তা ঠিক আছে দুশো বস্তা আর হচ্ছে বাঁধাকপি ওটা দশ দশ ব্যাগ পঞ্চাশ কেজির করে হলেই হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে শাক লাগবে মূলা শাক লাগবে আর মটরশুঁটি লাগবে হ্যাঁ বলুন হ্যাঁ বেগুন হ্যাঁ হ্যাঁ বেগুনটা বেগুনটা এবারে শুনুন বেগুনটা আমি যে নেব বেগুনটা বেগুনটার রেটটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে আমি সেই আগের রেটে বেগুন নিতে তিরিশ টাকা করে দাদা আর একটু কম হলে হতোনা একবারে মরে যাব বুঝতেই পারছেন একটু কমিয়ে কমিয়ে দিন তাহলে আরও দুটা নিতে পারি আমি আপনার কাছ থেকে বুঝতে পারছেন দাদা আঠাশ টাকা করে করে নিন না বেকার আমি জানেন তো আমি কত পুরনো খদ্দের আপনার বাকি পয়সা বলতে ও সেই এর আগের আগের মাসের পয়সা তো না না ওই ওই আগের মাসের ওইটা নিয়ে কোনো ভাববেন না এই এইবারে যাচ্ছি এইবারে মোটামুটি আপনার মালটা পাঠিয়ে দিন

এই সেইবারে না না সেটার জন্য সেটার জন্য নয় আগেরবারে প্রবলেম হয়েছে এবারে হবেনা এটা তো শীতের মরশুমের সবজি না এটা একটু খুব ভালোই বিক্রি হয় জানেন তো তো সারা বছরের টাকাটা প্রায় এই মাসেই আপনাকে শোধ করে দিই বুঝতে পারছেন এত দিন ধরে হ্যাঁ আর বলতে হ্যাঁ ওই তো বাকি তো বলতেই ভুলে গেলাম মটরশুঁটিটা বলেছি তো হ্যাঁ মটরশুঁটি আর হ্যাঁ মটরশুঁটিটা ওইটা আমি পাঁচ ব্যাগ দেবেন যেন ওটা পঞ্চাশ কেজির বস্তা হয় ঠিক আছে কারণ একটু অর্ডারি বেশি আছে একটা বিয়েঘর আছে সামনে সেখানেও আমাকে মাল দিতে হবে হ্যাঁ বিয়ে ঘরের অর্ডারটাও কি আপনি নেবেন দিয়ে দেব হ্যাঁ বিয়েঘরের অর্ডারটা দিচ্ছি তাহলে ঠিক আছে ওইটা নয় আলু লাগবে দশ বস্তা আর ফুলকপি চল্লিশ পিস বাঁধাকপি কুড়ি পিস আর হ্যাঁ দশ বস্তা হ্যাঁ আর বিট গাজর আর শশা করে ওটা শশা করে ওটা যেন চল্লিশ কেজি হয়ে যায় ঠিক আছে আর আদা রসুন পঞ্চাশ কেজি করে যেন থাকে ঠিক আছে একটু বুঝতেই পারছেন একটু ভালো ফ্যামিলিতে লাগাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাশের ঘরেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন হ্যাঁ পাশের ঘরে হ্যাঁ আপনি জানলেন কী করে আমি কি বলেছিলাম ও ও না না আমি যখন আছি আর ওই আপনার মাল আমারই তো একই তো আমার কাছে সবজি নেওয়া যা সে তো আপনার কাছে আপনার জিনিস নিয়েই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওইদিন হলেই হবে আর টাকা নিয়ে কোন ভাববেন না যেন না সম্পর্ক খারাপ হয়ে যায় টাকা পয়সার জন্য ঠিক আছে